সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো ছিয়াশি পাঁচ লক্ষ একানব্বই হাজার দুশো সাতাশ নয় লক্ষ কুড়ি হাজার পাঁচশো ঊননব্বই আট লক্ষ একাত্তর হাজার ছশো আশি ছয় লক্ষ সাতষট্টি হাজার দুশো ছাপ্পান্ন